আমার কাছে একটি হ্যান্ড ব্যাগ রয়েছে যে হ্যান্ড ব্যাগটি আমি কিছুদিন আগে অনলাইনে কিনেছিলাম যেটি আমি অনলাইনে দেখেছিলাম যে বাজারের মতোই দাম ছিল এবং জিনিসটি খুব সুন্দর ছিল সেটা দেখে আমি কিনেছিলাম তো তার কিছু দিন মধ্যেই ডেলিভারিও হয়েছিল ডেলিভারি আমার কাছে আসার পর দেখি যে ব্যাগটার ভিতরে কাগজ দিয়ে ফুলানো ছিল ব্যাগটা সেরকম ভালো কোয়ালিটি নয় এবং রংটাও কী রকম ম্যাজম্যাজ করছিল যেরকম ফোনে ফোটোতে দেখার ছিল সেরকম লাগছিল না তারপর দেখি ভিতরের কাপড়টাও ছেঁড়া বেরিয়েছে যেটা আমি ব্যবহার করতে পারিনি এবং যে সোনালি কালারের চেনটা ফোনে যেমন চকচক করছিল সেটা আমি যখন হাতে পেয়েছি দেখি যে কালারটা কেমন ম্যাজম্যাজ করছে এবং সেটা নিয়ে বেরোনোর মতন নয় তো এক্ষেত্রে আমি হ্যান্ড ব্যাগটা নিয়ে খুব ঠকে গিয়েছি আমার মনে হচ্ছে এখন যে আমি দোকানে গিয়ে দেখে নিলেই ভালো হতো আমি অনলাইনে এরকমভাবে জিনিসটা নিয়ে ঠকে গিয়েছি এর আগেও আমি নিয়েছিলাম কিন্তু এরকম হয়নি এইবারে আমার সাথে এরকমটা হলো